জলবায়ু পরিপ্রেক্ষিতে পর্যটকদের কাছে ঝাড়গ্রামের ঘুরতে আসার ও সবচেয়ে ভালো সময় হল শীত ও বসন্ত শীতকালে আমাদের এখানে ঝাড়গ্রাম এলাকায় অনেক জায়গা আছে অনেক ঘোরার জায়গা আছে যেখানে পর্যটকরা বারবার আসতে চায় ঝাড়গ্রামে একটা ঝরনা আছে ঝাড়গ্রামে অনেক জঙ্গল আছে ঝাড়গ্রামে যেরকম আপনার যে পর্যটক কেন্দ্রগুলি আছে সরকার এখন যেরকম পর্যটক কেন্দ্রগুলি গড়ে তুলেছে সেখানে ঝাড়গ্রামে অনেক পর্যটক ঘুরতে আসে এই শীতকালে শীতকালের আবহাওয়া খুবই ভালো থাকে ঠান্ডা শীতল থাকে সেখানে সবারই ক্ষেত্রে অনেকটা ভালো লাগে শরীর খারাপ করে না কোনো কষ্ট হয় না ঘাম দেয় না রোদটা গায়ে লাগে না খুবই ভালো একটা মরশুম চলে সেই সময়টায় যার কারণে পর্যটকরা আসতে শীতকালেই বেশি পছন্দ করে ওখানে একটা ক্রিশ গার্ডেন বলে পার্ক আছে সেই পার্কে অনেক সবাই পরিবার পরি জন নিয়ে সবাই ঘুরতে আসে সেখানে বাচ্চারা খেলতে পারে অনেক সময় কাটাতে পারে এবং পার্কটি অনেক সুন্দর তাছাড়াও ঝাড়গ্রামে রাজবাড়ি বলে একটা ঐতিহ্যবাহী বাড়ি আছে সেখানে দেখার জন্য নানান দূর থেকে পর্যটকরা বেড়াতে আসেন এবং কি বিদেশীরাও এই রাজবাড়ি দেখার জন্য ছুটে আসে কারণ এর ঐতিহ্য অনেক দিনের এবং অনেক পুরনো এবং শীতকাল ও বসন্তকালেই আমার মনে হয় যে ঝাড়গ্রামে যারা আসে তারা ওই শীতকাল এবং বসন্তকাল খুব পছন্দ করে বসন্তকালে পাতা ঝরার দিনে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া রাস্তা দেখা পাতা ঝরা দেখা ওরা অনেক পছন্দ করে অনেকেই ওই বসন্তকালটিও পছন্দ করে অনেক পর্যটকরা তাই বসন্তকালেও আসে